যে বর্তমানে যে আমি যে ছবিগুলো প্রদর্শন করি সেগুলো আমি নিজের বেস্ট ক্যামেরা আমার দু তিনটে ডিএসএলআর আছে সেই সব ক্যামেরা দিয়েই আমি ছবিগুলো পোস্ট করি যাতে লোকদের চোখে অ্যাট্র্যাক্টিভ লাগুক এবং গ্যালারির বেস্ট যে ছবিগুলো সেই ছবিগুলো আমি বেছে নিই এবং সেগুলোই আমি প্রদর্শন করি কারণ যদি ভালো ছবি যদি আমি না ছাড়ি তাও লোকেরা অ্যাট্রাক্টিভ হবে না লোকেদের ক্যামেরার প্রতি গ মানে ছবির প্রতি তাদের কোনো রকমের ইন্টারেস্ট জাগবে না তো বেটার যে গ্যালারির বেস্ট ছবিগুলোয় পোস্ট করা বেশি ভালো এবং বেস্ট ক্যামেরা যেটা আপনার কাছে থাকবে বা আপনি কিনবেন সেটাই বেটার ইউজ করা